আমি অনলাইন থেকে একটা ফোন কিনলাম কিন্তু ফোনটা খারাপ হয়ে গেল খারাপ বেরোলো কিছু করার নেই কী করবো অনলাইনে চেঞ্জ হয় না ওখানে কোনো পাল্টিয়ে দেয় না দোকানের থেকে যদি কিনতাম অনেক রকম দেখে কেনা যেত ভালো মন্দর বিচারটা বোঝা যেত এখানে কিছুই করার নেই অনলাইনে অর্ডার করেছি একটাই মাল এসছে খারাপ বেরিয়েছে ফোনটাও আমার খারাপ হয়ে গেল এই ভুলটা আমি করে ফেললাম এই ভুলটা আমার করা কোনো উচিত ছিল না দোকানে গিয়েই কেনা ভালো ছিল এখন এই অনলাইনের যুগে মানুষ সব এই অনলাইনে জিনিসপত্র অর্ডার করে ঠকছে কখনও ভালো বেরোচ্ছে কখনও খারাপ বেরোচ্ছে কিন্তু দোকানের থেকে জিনিসপত্র কেনা একটাই সুবিধা আছে যেটা হলো দশটা জিনিস দেখে বুঝে কেনা যায় এখানে ছবি দেখে অর্ডার করতে হয় আগে যেরকম এই জিনিসটা মোটেও ছিল না দোকানে গিয়ে বিভিন্ন রকম মাল শুধু ফোন নয় বিভিন্ন রকম জিনিস আমরা যা কিছু কেনার ছিল সব দোকানে গিয়ে আমরা বেছে বুছে নিজেদের পছন্দ মতো করে ভালো মন্দ বিচার করতাম ভালোমন্দটা আর কী বুঝতে পারতাম দেখে শুনে কিনতে পারতাম এখানে আর ওটা হচ্ছে না হ্যাঁ যার কারণে কিছু করার নেই দোকানের জিনিস খারাপ হয়ে গেলে আবার পরিবর্তন করে দেয় পালটিয়ে দেয় দোকান থেকে দেওয়া দশটা জিনিস চোখে দেখে পছন্দ করে নেওয়া যায় দোকানে যাওয়ার ওই একটাই সুবিধা নিজে নিজে কিছু কেনা যায় দেখে শুনেই কেনা যায়